যে পুকুরে মাছ চাষ করা হয় সেই পুকুরে সেই পুকুরকে অন্য মাছ চাষ ছাড়া অন্য কোনো কারণেই ব্যবহার করা হবে না এবং সেই পুকুরের জল কোনোভাবে যাতে দূষিত না হয় সেই সম্বন্ধে সচেতন থাকতে হবে